আমি একটি হিন্দু পরিবারের সন্তান তাই অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পর্কিত কিছু আচরণ আচরণ আমি জানি যেগুলি হচ্ছে যে মানুষ মারা গেলে বা দেহ ত্যাগ করলে তাকে আর বাড়িতে রাখা যায় না এবং তার জন্য তাকে শ্মশানে নিয়ে যেতে হয় এবং শ্মশানে সেখানে মুখাগ্নি করা হয় মুখাগ্নি করার জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো গঙ্গাজল গঙ্গা মৃত্তিকা এবং অন্যান্য উপকরণ দরকার সেগুলি আয়োজন করা হয় এবং মুখাগ্নি করা হয় তাছাড়া এটিকে বাঁশের মাকশান তৈরি করে সাজানো হয় এবং সাদা কাপড় তার উপরে মৃতদেহের উপর ঢাকা দেওয়া হয় দুচোখে তুলসী পাতা দেওয়া হয় মাথায় তুলসী গাছও দেওয়া হয় এবং লোহার টুকরোও দেওয়া হয়ে থাকে কখনো কখনো তারপর সেই শ্মশানে মুখাগ্নি হয়ে গেলে মৃতদেহটি ছুঁয়ে বসে থাকতে হয় এই ধরনের প্রথা রয়েছে এবং তারপর সেটিকে খোল কর্তাল সহযোগে শ্মশান ঘাটে যেখানে দাহ করা হয় সেখানে নিয়ে যাওয়া হয় এবং অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়